হ্যালো হুম বলছিলাম আর বোলো না বিরাট সমস্যার মধ্যে পড়ে গেছি সমস্যা বলতে ওই তো তোমার আমার যে রকম একই সমস্যা মানে যেন উকিলের কাজ পেয়ে সব থেকে জীবনে বড় ভুল করে দিয়েছি সেটাই সবাই সেটাই মানে সবাইকে জেরা দিয়ে দিয়েই আলা হয়ে যাচ্ছি

তোমার কাছে কি সেই কালকের আমাদের নদীয়া জেলার যে কালকের ঘটনার কি কোনো রিপোর্ট

আমি তো

তার থেকেও বড় হচ্ছে ওই ঘটনার মধ্যে মানে কিছু ব্যক্তি আছে তো সেই আমার আমি কি কেসটা হাতে নেব হ্যাঁ সেটাই না

না এরপর আমরা সরকারি সরকারি উকিল না দুজনেই তো আমাদের একটু হাতে নিতে গেলে অনেকবার ভেবে চিন্তে নিতে হয় জানোই তো তাহলে নিয়ে তাহলে তুমি তাহলে বসে থাকবে তো ধরো কেসটা মানে আসলে অন্যান্য অন্যান্য জেলার থেকে নদীয়া জেলার সমস্যাটা একটু বেশিই দেখতে পাচ্ছি এই আদালতে হ্যাঁ ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে কোর্টে গিয়ে কথা হবে আচ্ছা ঠিক আছে